আমার ঝাড়গ্রাম জেলার কিছু পুজোর স্থান অন্তর্ভুক্ত করা হয়েছে মাহেমারে বন্দনা মিলনমেলা এবং আরও অনেক উৎসব এবং সম্প্রদায় এই ঐতিহ্য উৎসবগুলি জেলার সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশেষ পরিচয় রাখে মাহেমারে জেলার একটি ঝাড়গ্রাম জেলার একটি প্রধান উৎসব যা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় এটি অনেক আগে থেকেই হয়ে আসছে পুজোটি এটির প্রধান আয়োজন হিসেবে পরিচিত বন্দনা বা সহরায় হচ্ছে একটি সাংস্কৃতি অনুষ্ঠান যা প্রতি বছরই আমাদের ঝাড়গ্রামে অনুষ্ঠিত হয় এবং মহান ভারতীয় রমজানে পরিণত করে এছাড়াও মিলন মেলা জেলার প্রধান সাংস্কৃতিক অনুষ্ঠান হিসেবে পরিচিত এছাড়াও জেলায় বছরে অনেক উৎসব উদযাপিত হয় যেমন স্বাধীনতা দিবস বাংলা নববর্ষ বাংলা সাহিত্য মেলা পয়লা বৈশাখ টুসু মেলা ইত্যাদি এ এই অনেকগুলি সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের ঝাড়গ্রাম জেলায় অনুষ্ঠান হিসেবে উৎসব হিসেবে পরিচিত এই পুজো উৎসবগুলি আমাদের ঝাড়গ্রাম জেলার সংস্কৃত এবং ঐতিহ্যকে বাড়িয়ে তুলেছে এগুলি প্রাচীন সময়ের ঐতিহ্যিক পরিবেশ ও প্রচলিত অনুষ্ঠান হিসাবে পরিচিত রয়েছে